আমার প্রিয় পত্রিকা কোনটি এবং কেন এবং এটি আমার কেন প্রিয় এবং অনন্য মেলা আনন্দলোক সুখী গৃহকোণ সা সানন্দা উনিশ কুড়ি ইত্যাদি দিয়ে আমি বলছি আমার প্রিয় পত্রিকা হলো বর্তমান এই এই পেপারে সমস্ত রকমের নানা রকমের জিনিসের খোঁজ দেওয়া থাকে যেমন কোন কোন জিনিস কোথায় হচ্ছে এখন কোথায় কী ঘটেছে রাজ্যের খবর নানা রকম দেশ বিদেশের খবর ইত্যাদি সমস্ত দিক দেখা হয় যেমন প্রধানমন্ত্রী আজকে কী স্কিমের উদ্যাপন করল বা নতুন কোন স্কিম চালু করল বা কোন স্কিম বন্ধ করল এবং কোন কোথায় কী উন্নয়ন হলো এবং কোথায় কী উন্নয়ন হচ্ছে না বলে বা জনগণ ঝামেলা করছে সেই সব বিষয়ে যে অনেক কিছু লেখা থাকে এবং এছাড়াও ওখানে খেলাধুলামূলক তারপর বিনোদনমূলক নানা রকম জিনিসেরও বিজ্ঞাপন দেওয়া থাকে এবং নানা রকম ও ডাক্তারখানাও এবং হাসপাতালের জো বিজ্ঞাপন দেওয়ার কারণে মানুষ খুবই ইস মানে উপকৃত হয় এই ক্ষেত্রে আমার ওই জন্যে প্রিয় জনপ্রিয় পত্রিকা প্রিয় পত্রিকা হলো বর্তমান